বারো সাত ঊনিশশো নিরানব্বই বাইশ চার দু হাজার পনেরো তিন আট দু হাজার তেইশ সাত এগারো ঊনিশশো উননব্বই পঁচিশ বারো ঊনিশশো সাতাশি